বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষেরই ব্যাংকিং কাজ রয়েইছে তারা ব্যাংকে যাতায়াত করে ব্যাংকে বিভিন্ন ধরনের কাজ করে তাদের টাকা তোলা টাকা জমা দেওয়া এছাড়াও বিভিন্ন ধরনের ব্যাংকের কাজ তাদের পাসবুক আপডেট বিভিন্ন কাজ করে থাকে তাই নাগরিকদের জন্য ব্যাংকিং সহজতর করার জন্য ব্যাংকগুলির সাথে সরকারের কিছু স্কিম তৈরি করা হয়েছে প্রত্যেকটা ব্যাংকের সাথে সরকার সু সম্পর্ক তৈরি করে রেখেছে জনসাধারণের জন্য জনগন খাতা তৈরি করেছে প্রাথমিক ব্যাংকিং খাতা তৈরি করেছে যাতে প্রত্যেকটা নাগরেরই খুবই সহজ হয় তাদের কাজগুলি করতে জনসঞ্চয় খাতা তৈরি করা হয়েছে স্টার্ট অফ লোন স্কিম তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের সরকারের পক্ষ থেকে তারা বিভিন্ন স্কিম তৈরি করে রেখেছে প্রত্যেকটা মানুষেরই সরকারের কাছে কৃতজ্ঞ থাকা উচিত যাতে ব্যাংকগুলির সাথে তাদের সম্পর্ক করার জন্য তাদের ব্যাংকে বিভিন্ন কাজ প্রযুক্তির উন্নতির ফলে তারা আজ ব্যাংকে যেতে হয় না বিভিন্ন কাজ বাড়িতে বসে নিজেদের ফোন থেকে করতে পারে বিভিন্ন অ্যাপের মাধ্যমে টাকা তুলতে পারে টাকা জমা দিতে পারে বিভিন্ন রকমের কাজ করা যায় সহজেই তারা নিজেদের কাজগুলি বাড়িতে বসে নিজেরাই নিরাপত্তা নিয়ে করতে পারে সরকারের কাছে ব্যাংকগুলির যে বিভিন্ন কাজগুলি তা সরকার আমাদের সহজভাবে ফোনে করার এবং নিজস্বভাবে করার মতো স্বাধীনতা দিয়েছে তাই যেই কাজগুলি আমরা ফোনে করতে পারবো তা আমরা ফোনে করি এবং যেই কাজগুলি যাওয়ার জন্য করার জন্য ব্যাংকে যাওয়া আমাদের খুবই প্রয়োজন সেই কাজগুলি আমরা ব্যাংকে গিয়ে করতে পারি সরকারের কাছে ধন্যবাদ জানাবো যাতে আমাদেরকে এবং ভারতের সাধারণ নাগরিককে ব্যাংকিং কাজ করার এতো সহজতর উপায় বের করে দেওয়ার জন্য